হ্যাঁ আমি তো আমাদের দেশে অনেক ঘুরেছি অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে প্রায় তো আমার যদি আমি সুযোগ পাই কোনো অন্য দেশে যাওয়ার তাহলে আমি অবশ্যই সুইজারল্যান্ড যাবো কারণ সুইজারল্যান্ড আমরা সবাই জানি আমরা বলে থাকি সুইজারল্যান্ড কে স্বর্গ কারণ সেখানকার যে প্রাকৃতিক মনোরম দৃশ্য আছে সেটা কিন্তু এক এক কথায় অনবদ্য তো আমার মনে হয় যদি আমি সুযোগ পাই তবে সুইজারল্যান্ড যাবো সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে আল্পস আল্পস পর্বত সেটাকে আমার চাক্ষুস প্রদর্শন করার খুব ইচ্ছে রয়েছে এবং সেখানকার যে চকলেট সেটা কিন্তু চকলেট যে শিল্প সেটা কিন্তু এখন বিশ্বের সর্বপ্রথম সবচেয়ে উৎপাদনে প্রথম আর কি তো সেই চকলেট খাওয়ার জন্য আমার খুব ইচ্ছে যে আমি সুইজারল্যান্ড যাবো আর সেখানকার যে কালচার সেখানকার যে সংস্কৃতি সেটা কিন্তু আমাকে খুব আকর্ষিত করে এছাড়াও ওখানকার যে স্নো ফল হয় তুষারপাত হয় সেটা কিন্তু আমার যা আমাদের এখানে যখন গ্রীষ্মকাল তখন সেখানে শীতকাল শুরু হয় প্রায় তো সেই জন্য আমার সুইজারল্যান্ড যাওয়ার খুব ইচ্ছে